আমাদের দেশে ভারতে খেলোয়াড়দের জন্য যদি কেউ খেলোয়াড় হয় আর খেলতে খেলতে যদি সে কোনোভাবে ইনজিওর্ড হয়ে যায় বা কিছু তাদের জন্য বা তাদের ফ্যামিলিদের আমরা কিছুটা কম্পেনসেশন করি পুরোপুরি করি না যেটা একদমই ভুল আর দ্বিতীয়ত যদি কেউ একমাত্র ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি কেউ খেলে তাদেরকে আমরা আপ টু সার্টেন অ্যামাউন্ট মানে একটা ভালো খেলতে খেলতে ইনজিওর্ড হয়ে গেল বা কিছু আমরা একটা সার্টেন ভালো অ্যামাউন্ট তাকে কম্পেনসেট করি বাট ইন চান্স অফ ডেথ যদি সেটা লোকালি হয় খেলতে খেলতে সে ইনজিওর্ড হয়ে গেল সেই একজন প্লেয়ার সে খেলছে সে ইনজিওর্ড হয়ে গেল

আর খেলাই যাবে না কোনোদিনও তাকে আমরা সেইভাবে কম্পেনসেট করি না ইভেন ইফ দে আর প্লেয়িং অন আ ন্যাশনাল লেভেল তাকে খুবভাবে মানে সেইভাবে কম্পেনসেট করা হয় না আনলেস দে আর প্লেয়িং ইন্টারন্যাশনালি মানে যতক্ষণ তারা ইন্টারন্যাশনাল গিয়ে না খেলে বা ন্যাশনালি সেই হাই লেভেলে না খেলে তো এই যে লো কম্পেনসেশন সিস্টেমটা এটাকে ফিক্স করতে হবে তাদেরকে কিছু হেলথ ইন্স্যুরেন্স বা বিমা দেওয়া হয় কিন্তু সেটা খুবভাবে দেওয়া হয় না বা যে স্বাস্থ্য সুবিধা দেওয়া হয় সেটা আপ টু আ সার্টেন মানে কিছুটা অবধি দেওয়া হয় সেটা পুরোপুরি যে একদম মানে সে সুস্থ হয়ে যাবে বা তার শরীর একদম ঠিক হয়ে যাবে তাতে বা তার যদি পরবর্তীকালে কোনো রকমের রোগ বা কিছু কোনো রকমের অসুবিধা হয় তাকে সেটার মধ্যে সাহায্য করা হবে সেরকমটা না তার ইনজুরি হলো সেই পার্টিকুলার ইনজুরির জন্য হয়তো তাকে হেল্প করা হলো পরবর্তীকালে যেসব ইনজুরি হলো তার জন্য তাকে গিয়ে ইনজুরি করা মানে ডক্টরের কাছে গিয়ে তাকে আলাদা করে ঠিক হতে হলো যার জন্য হয়তো কোনো রকমের বিমাও নেই বা কিছু তো সেই বিষয়ে বা স্পোর্টস ইন্ডিয়ার মধ্যে বা ভারতের মধ্যে কিছু বিষয় সেইভাবে হেলথ কেয়ার প্লেয়ার্সদের জন্য হেলথ কেয়ার সেইভাবে খুব একটা দেওয়া হয় না যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুবই ভুল আর যেটাকে আরও কিছুটা শুধরালে স্পোর্টস ইন্ডাস্ট্রির জন্য ভারতবর্ষে খুবই ভালো হবে